বর্তমানে চাষ বাস করে সাধারণ মানুষের সংসার চলে না তাই কৃষির সঙ্গে যুক্ত হওয়া জিনিসটি খুবই খারাপ বিষয় এখন কারণ বর্তমানের ছেলে যুবক যুবতী তারা চাইছে বাইরে যেয়ে কাজ করে বিভিন্ন অর্থ উপার্জন করতে কারণ কি তারা প্রত্যেক মাসে খাটলে নিয়ম মাসের শেষে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ পাবে কিন্তু কৃষিতে কাজ করলে কখনো কখনো অর্থের সঠিক দাম পাওয়া যায় না এছাড়াও বিভিন্ন সময়ে খারাপ আবহাওয়ার কারণে জমিতে ফসলের ক্ষতি হয়ে থাকে তখন সরকারের কাছ থেকেও কোনো ক্ষতিপূরণ পাওয়া যায় না সেই জন্যই আমাদের বর্তমানের যুবসমাজ এই কিষি কাজের সঙ্গে যুক্ত হতে চায় না